ভারতের বিভিন্ন জায়গায় আমি বাইক নিয়ে গিয়েছি তাদের মধ্যে রিসেন্ট গিয়েছি দার্জিলিং ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর সে না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না তার মধ্যে ওখানে আমরা দার্জিলিং ম্যাল বলে একটা জায়গা আছে ওখানে বাইক নিয়েও যাওয়া যায় প্রাইভেট কারেও যাওয়া যায় প্রাইভেট কারটা বাইরে রাখা যায় ম্যালের মধ্যে ঢোকা যায় না কিন্তু বাইক নিয়ে গেলে অসাধারণভাবে আপনি ঘুরতে পারবেন ওখানে বিভিন্ন জায়গা আছে ওখানে ঘোড়ায় চড়া যায় এবং ঘোড়ায় চড়া বাদ দিয়ে আপনি চাইলেই বাইক নিয়ে ঘুরতে পারেন তাছাড়াও বিভিন্ন জায়গা আছে ওখানকার একটা রেস্টুরেন্ট আমরা গিয়েছিলাম খুব খুবই কম খরচে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম ওখান থেকে বেরিয়ে বাইকে করেই আমরা গ্যাংটকের একটা রাস্তা আছে ওদিকে যাওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে শুনতে পেয়েছিলাম যে আমরা ওদিকে না কি ধস নেমেছে সেজন্যে আমরা আর সাহস করে এগোতে পারিনি যার জন্যে গ্যাংটকের রাস্তাটায় আমরা যেতে পারিনি তাই আমরা ফিরে এসেছিলাম ফিরে এসে শিলিগুড়ির একটা ভুটিয়া মার্কেট বলে একটা জায়গা আছে ভুটিয়া মার্কেটে ওখানে তো প্রাইভেট কার কখনোই আপনি নিয়ে যেতে পারবেন না প্রাইভেট কারে গেলে প্রাইভেট কারটা তো ঢোকানোই যাবে না ওখানে অলিগলি আছে আপনি যদি বাইকে যান বাইকে করে চারপাশটা ভালোভাবেই দেখতে পারবেন এবং জিনিসপত্র কিনতে পারবেন তাছাড়াও ওখানে অনেক কিছু দেখার জায়গা রয়েছে সেখানে আপনি ঘুরে আসতে পারেন তাছাড়াও এখানে বাইক নিয়ে আমি আমার একটা খুব শখের জায়গা আছে যেখানে আমি যেতে চাই সেটা হলো কেদারনাথ এবং বোলপুরে যাওয়ারও একটা খুব ইচ্ছে আছে পুরী বিভিন্ন জায়গাগুলো যেতে চাই কারণ রিসেন্ট আমি ইউটিউবে অনেকগুলো ভ্লগ দেখেছি যারা বাইকে করে ওখানে পৌঁছে গিয়েছে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছে বাইকে গিয়ে একটা ফ্রিডম পাওয়া যায় আর কি প্রাইভেট কারে গেলে ওনারা ওনাদের মতো নিয়ে যায় নিজের ইচ্ছে মতো কোনো কিছু দেখা যায় না কিন্তু বাইকে করে গেলে